হ্যাঁ বলছি মা মা তারা ট্রাভেলিং এজেন্সি আচ্ছা আমি চিন্তাভাবনা করছি যে একটু আমরা বাইরে যাব আপনাদের ওখানে যাব তো আপনাদের কি কি আপনাদের সার্ভিস আপনারা দেবেন কি কি আছে আপনাদের হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা

হুম হুম দশ হাজার টাকার প্যাকেজ

তো আর এই আর আর কি কি আছে আপনাদের কি কি সার্ভিস আপনারা দিচ্ছেন নন এসি না এসি আপনাদের রুম রুমগুলো আমাদের যে হোটেল রুমের যে ইয়ে সার্ভিস কি কি কিরকম কি আছে না আছে ডিটেলস কোথায় কোথায় আপনি যাবেন কোথায় কোথায় টুরে আপনি নিয়ে যাবেন সেগুলা একটু ডিসকাস করলে ভালো হয় তো এই এসি যদি হয় তো আপনার কি রেট আছে সেইটা বলুন হ্যাঁ হাজার টাকা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হুম

আচ্ছা ওখানে তো কদিনের আপনার প্যাকেজ আছে নাইটে আচ্ছা ওখানে নাইট ইস্টে হবে তাই তো

আচ্ছা আচ্ছা তো আপনার

আচ্ছা আচ্ছা আর এরকম আপনার টোটাল তাহলে আপনার কত পড়ছে টোটাল

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আচ্ছা বেশ আপনার সাথে কথা বলে ভালো লাগলো ঠিক আছে ঠিক আছে নমস্কার হ্যাঁ